হ্যাঁ বল ভালো আছি তুই কেমন আছিস মোটামুটি ভালোই হল তোর কেমন হল

আমারও ওরকমই চারশো দশ হ্যাঁ হ্যাঁ আমি ভাটার কলেজে অ্যাডমিশন নেব তুই আমি বেঙ্গলি অনার্সে আর তুই দেখ বাংলাতে অনার্স করার অনেক কিছু ফায়দা আছে বাংলাতে অনার্স করলে তোর মানে খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবি বাংলা অনার্সের টিচারগুলোও ভালো ভালো আছে হুম বাংলা সবাই বলে বাংলা কঠিন কিন্তু পড়লে খুবই সোজা হ্যাঁ হুম হুম হ্যাঁ বলনা শুনছি

তুই তোর তোর ফর্ম ফিল আপ হয়ে গেছে কি ও তুই কি একটাই ফর্ম ফিল আপ করেছিলি

টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে

হুম আর সবাই বেশিরভাগ ইংলিশ নাহলে বাংলা এই দুটোরই অনার্স করে

টেনশন করিসনা ফর্ম ফিল আপ হয়ে গেছে নাম বেরিয়ে যাবে হ্যাঁ আমি একটা কলেজেই করেছি হ্যাঁ ওটা বাড়ির লোক পরে বলল যে একটাতেই ভর্তি হ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না রে খাওয়া দাওয়া হয়নি তোর হয়ে গেছে হুম টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে হুম ঠিক আছে হুম হুম হুম রাখছি হ্যাঁ হ্যাঁ